আমার গ্রাম প্রধানত কৃষিপ্রধান গ্রাম তো এখানে ব্যবসার মধ্যে সাধারণত বেশীরভাগটা কৃষিপ্রধান ব্যবসাটাই হয় এক্ষেত্রে বিভিন্ন রাসায়নিক কীটনাশক ঔষধ এবং রাসায়নিক সার জৈব সার এছাড়াও এই ব্যবসাটাই প্রাধান্য পেয়েছে এছাড়াও রয়েছে আপনার কৃষিজ পণ্য বিভিন্ন আপনার ধানের গোলাই বলুন পাটের গোলাই বলুন তিলের গোলাই বলুন এছাড়া বাদাম ইত্যাদি এই সমস্ত কৃষিপণ্য গোলা এই সমস্ত মার্কেটের ব্যবস্থা করা রয়েছে এটাই এই এলাকার প্রধানত ব্যবসার ব্যবসার জন্য রয়েছে এছাড়াও আপনার বিভিন্ন রকমের প্রয়োজনীয় সামগ্রী যেমন আপনার বাড়িঘর বানানোর জন্য হার্ডওয়্যারস দোকান হার্ডওয়্যারসের বিজনেজ এছাড়াও আপনার ভূষিমাল দোকান বিভিন্ন খাদ্যসামগ্রীর দোকান আপনার বিভিন্ন খাদ্যসামগ্রীর জন্য যেমন বর্তমানে ঠাণ্ডা পানীয় গ্রীষ্মের জন্য ঠাণ্ডা পানীয়ের ব্যবসা এছাড়াও আপনার এলাকার বিভিন্ন রকমের ক্ষৌণ কার্যের জন্য যে সমস্ত সেলুন বা পার্লার বলা হয় সে সমস্ত ব্যবসা এই সমস্ত কিছু উল্লেখযোগ্য এবং এই সমস্ত কিছু রয়েছে